আমার ফোনের চার্জারটা খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে আমি একটা চার্জার কিনেছিলাম দোকান দিয়ে যেটা ইআই কোম্পানির চার্জার এবং চার্জারটা নিয়েছিল আমার দেড় হাজার টাকা মতো কিন্তু চার্জারটা নেওয়ার পরে কিছুদিন চার্জ ভালোই হচ্ছিল তারপর থেকে আমার চার্জ হয় মানে হয় না প্রায় সারাদিন বসিয়ে রাখলেও ফুল চার্জ হয় না চার্জারটি খুবই খারাপ এবং চার্জারটা আমি রিটার্ন করতে গিয়েছিলাম কিন্তু রিটার্ন নেয়নি এই কোম্পানি নাকি রিটার্নের কোনও ইয়ে দেয় না সেই জন্য চার্জারটা আমি রিটার্ন দিতে পারিনি কিন্তু চার্জারটা প্রচুর খারাপ আমি সবাইকে বলব যাতে না ইআই কোম্পানির চার্জার কেউ না ব্যবহার করে বা কেউ না কিনতে চায়